আমি প্রায় আমার বাচ্চাদের খবরের কাগজ পড়তে বলি কিন্তু তারা পড়তে চায় না এখন যেহেতু নানা ধরণের মোবাইল মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ গেম নানা ধরণের চালু হয়েছে সেগুলোতেই তারা উদ্বুদ্ধ থাকে তারা পড়তে চায় না এবং আমি বলেছি কিন্তু তারা কোনো মতেই সেই পেপার পড়তে চায় না শোনেও না